পশ্চিমবঙ্গের লোকেরা একে অপরের সাথে সংযোগ স্থাপন বা বিনোদনের জন্য বহু উপায় রয়েছে তাদের মধ্যে যেমন হচ্ছে যে যেকোনো ধরণের উৎসব বা অনুষ্ঠান পশ্চিমবঙ্গের মানুষের সারা বছর ধরে প্রায় উৎসব লেগেই থাকে তাই বড়ো বড়ো উৎসব যেমন দুর্গাপূজা সরস্বতীপূজা লক্ষ্মীপূজা এছাড়াও পিঠে পার্বন এই সময়গুলিতে মানুষরা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে দূর দুরান্তের মানুষেরা বাড়ি ফিরে আসে এবং তারা নিজেদের মধ্যে বিনোদন সৃষ্টি করে এই দেখা বা এই সাক্ষাৎ তাদেরকে সাময়িকভাবে হলেও কিছুটা আনন্দ দেয় সময় অনুযায়ী বা উৎসব অনুযায়ী তারা একে অপরের সাথে পুনরায় সাক্ষাৎ করার সুযোগ পায়